বর্তমানে ইন্টারনেট এবং অন্য অন্য সংবাদপত্রগুলি সুলভ্য সুলভ্যতার জন্য সাধারণ মানুষ ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ সেক্টরের যে নানা ধরনের খবর সেটা কিন্তু সহজেই পেয়ে থাকেন ব্যাংকিংয়ের যদি কোনো পরিবর্তন হয় বা অন্যান্য কোনো সরকারি কোনো গুরত্বপূর্ণ ঘোষণা হয় সেটা কিন্তু শুধু সংবাদ সংবাদপত্র নয় ইন্টারনেট এবং টেলিভিশানের মাধ্যমে বা অন্যান্য ব্যবস্থার মাধ্যমে তারা কিন্তু সহজেই পেয়ে যান বিশেষ করে যে সংবাদপত্রগুলি সেগুলো কিন্তু গুরত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার উন্নত হওয়ায় প্রতিনিয়তের খবর কিন্তু সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেখানে কিন্তু সংবাদপত্রের ভূমিকা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে মানুষের কাছে সংবাদপত্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না এমনটা নয় যেস ব্যাংকিংয়ের যে বিভিন্ন বা বিভিন্ন নোটিশ বা বিভিন্ন টেন্ডার বের হয় সেগুলো কিন্তু মানুষ সহজেই সেগুলোর খুঁটিনাটি বিশদ বিবরণ কিন্তু সেখানে দেখতে পারেন ব্যাংকিংয়ের যে নীতি বা অন্য অন্য যে নিয়ম আছে সেগুলো সেগুলো কিন্তু অনেক সময় ইন্টারনেট বা এতে খবরের ভিড়ে হারিয়ে যায় কিন্তু বিশেষ করে সংবাদপত্রগুলোতে কিন্তু সেগুলি খুব সুসংগঠিতভাবে সুন্দর করে স্পষ্টভাবে সেখানে কিন্তু দেওয়া থাকে ফলে মানুষ সহজে ও শান্তভাবে বসে সেগুলো কিন্তু ও পড়েন এবং সংবাদপ এবং ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ যে সংস্থার কথা বললাম সে সম্পর্কে যে তাৎক্ষনিক যে গুরুত্বপূর্ণ সময় সেটা কিন্তু সহজে পেয়ে যান ফলে সংবাদপত্র যে একটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখে সাধারণ মানুষের জন্য খবর সরবরাহের সে বিষয় কোনো সন্দেহ নেই